ভ্রমণ মানুষকে মানসিক বিশ্রাম তথা মানসিক আনন্দ দিয়ে থাকে এবং এই ভ্রমণ বিভিন্ন কাজের চাপ মানুষের যে মানসিক চাপ ইত্যাদি কমাতে একটি সক্রিয় ভূমিকা গ্রহণ করে বিভিন্ন জায়গা ভ্রমণের ফলে সেই সমস্ত এলাকার বসবাসকারী মানুষের জনজীবন পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যায় সেখানকার লোকেরা কি ভাষায় কথা বলে কি ধরণের তাদের খান পান কিভাবে তারা জীবনযাপন করেন এইসমস্ত সম্পর্কে জ্ঞান মানুষের নিজের জীবনকেও যথেষ্ট সমৃদ্ধ করে থাকে এছাড়াও ভ্রমণ করার প্রধান কারণ বা প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের মানুষের মধ্যে সংযোগ স্থাপন বিভিন্ন প্রত্যন্ত এলাকার দূর দুরান্তের এলাকার মানুষ আরেকটি এলাকার মানুষের সঙ্গে সংযোগস্থাপনের সুযোগ পায় এছাড়াও বিভিন্নরকম ভ্রমণ এবং এর ফলে অর্থনৈতিক বিভিন্ন দূর দূরান্তে ভ্রমণের যে সমস্ত জায়গাগুলি গুরুত্বপূর্ণ জায়গা সেখানের আর্থিক সরাসরি আর্থিক উন্নতি লাভ হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের আর্থিক উপকার হয় এছাড়াও ভ্রমণ অত্যন্ত মানসিক বিশ্রামদায়ক এবং মানসিক চাপ থেকে মুক্তির একটি অঙ্গ আমি ব্যক্তিগতভাবে ঘনঘন ভ্রমণ করতে ভালোবাসি এটি আমার একটি শখ তথা আমার অত্যন্ত প্রিয় একখানি বিষয় এবং আমার এই ভ্রমণ সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা